পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত বিষ্ণুপুর আমাদের পৈরাণিক ইতিহাসিক অনেক মন্দির সেখানে দেখতে পাওয়া যায় সেখানে যদি বলা হয় বিখ্যাত হস্তশিল্প বিষ্ণুপুরের সেখানের মাটির যে মূর্তি যে কাঠের যে কিছু মূর্তি তারপর কিছু যেসব আমরা ব্যবহার করে থাকি বাসনের কিছু জিনিস খুবই সেখানে সেটা আমরা ফেমাস বলে ধরে রাখি এখানে অবশ্যই কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু সেখানে ভালো ওখানে পাওয়া যায় এবার যদি বলা হয় দার্জিলিংয়ের কথা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কথা হয় তাকে তো বলাই হয় দা কুইন অফ হিল আমাদের দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গের আমাদের গর্ব দার্জিলিং সেখানের বিখ্যাত দার্জিলিংয়ের চা সারা পৃথিবী জুড়ে বিখ্যাত দার্জিলিয়ের চা প্রতিটি বাইরের মানুষ প্রতিটি পশ্চিমবঙ্গের মানুষ দার্জিলিংয়ের চায়ের সাথে তারা কোনো কীরকমভাবে একটা যেন তাদের একটা গভীর সম্পক হয়েই থাকে দার্জিলিংয়ের ফেমাস মোমো পাহাড়ি জায়গায় পাহাড়ি কিছু খাবার সেই গরম গরম খাবার পাহাড়িতে গিয়ে সেখানে ওখানের যে স্পেশাল কিছু কাপড় ঠান্ডার যে কিছু কাপড় যে সময় আমরা হয়তো ঠান্ডার সময় যেসব ব্যবহার করে থাকি কিছু বস্ত্র কিছু সাল টাইপের কিছু চাদর টাইপের সোয়েটার জ্যাকেট এইসব কিছু পশমের কিছু কাপড় খুব ভালো কোয়ালিটির সেখান থেকে আমার পেয়ে থাকি সেখানে সেটা খুবই বিখ্যাত এছাড়া যদি বলে থাকি আমাদের বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলার মধ্যে গামছা যেসব টোয়ালা যেটা গামছা বলা হয় খুবই বিখ্যাত খুবই ভালো কোয়ালিটি খুব ভালো এখান থেকেই সচরাচর সব মানুষ যারা ব্যবসায়ী মানুষ তারা যারা কাপড়ের ব্যবসা নিয়ে থাকে তারা তারা সবাইকার এখানের বেশিরভাগ মানুষের পছন্দ থাকে বাঁকুড়ের গামছা কারণ বাঁকুড়ের গামছার প্রতি একটা আলাদা মানুষের একটা ভালোবাসা কারণ বাঁকুড়ার গামছার প্রতি তাদের একটা একটা টান কারণ তাদের সেই বিশ্বাস যে গামছার কোয়ালিটি খুব ভালো হবে সেখান থেকে আর যদি বলে থাকি আমাদের বাঁকুড়ার মধ্যে আমাদের মুকটমণিপুর আমাদের বাঁকুড়ার রানী মুকটমণিপুরকে বলা হয় সেখানে কিছু জিনিস যেমন হাতে তৈরি জিনিসের মধ্যে পড়ে পেন পেন কিছু কাঠের পেন তৈরি করা হয় কিছু কাপ কিছু বাচ্চাদের খেলনার যে সরঞ্জাম যে জিনিসগুলো কিছু হয় সেগুলো খুবই দারুণ খুবই ভালো